ছবি আঁকার ক্ষেত্রে আমি কাগজ তুলি এগুলি ব্যবহার করি এবং রঙ তো আর কোনো একটা ছবি যখন আমি আঁকতে শুরু করি আমি সেটা দেখে আঁকি না আমি প্রথমেই সেই জিনিসটাকে ভালোভাবে দেখে নিই এবং মনের মাঝে গেঁথে নিই তারপর দ্বিতীয়বার আমার সেদিকে তাকানোর প্রয়োজন পড়ে না এটাই আমার একটা বিশেষত্ব তো ছবিটা এভাবে মনে গেঁথে নেওয়ার পরেই আমি চোখ বন্ধ করে আমার কাগজে সেটাকে ফুটিয়ে তুলি আর হ্যাঁ আমার অনলাইন অফলাইন কোনো রকমই কোনো কিছুর প্রয়োজন পড়ে না এটুকুই